কোনো মিষ্টি জাতীয় পদ আপনার রেস্তোরাঁয় পাওয়া যায় যেমন কোনো ধরনের ডিসার্ট ফ্রুট জেলি বা কোনো রকমের জ্যাম মিষ্টি পাওয়া যায় যেমন রসগোল্লা আইসক্রিম পাওয়া যায় কেক হালুয়া এইসবগুলো কী পাওয়া যায় সেই সম্পর্কে আমি একটু খোঁজ নিচ্ছি এবং খোঁজ নিয়ে যদি পাওয়া যায় আমি আমার অর্ডারে সেইগুলো যোগ করবো যা কিছু মিষ্টি আপনার রেস্তোরাঁয় পাওয়া যায় সেটা আইসক্রিমও হতে পারে কেকও হতে পারে হালুয়াও হতে পারে কোনো ডিসার্টও হতে পারে এগুলো তাহলে আমি আমার অর্ডারে যোগ করতাম যদি পাওয়া যায় তাহলে আপনি বলে দিতে পারেন যে কোনো ধরনের জ্যাম পাওয়া গেলো বা আইসক্রিম কর্নেটো ফ্রুট কেক বা চকলেট কেক এই ধরনের কোনো কেক পাওয়া গেলে বা কোনো ভালো হালুয়া পাওয়া গেলে